হ্যাঁ আমি পৌলমি বলছি বল তিথি কবে শ্যুট আছে বল দেখ আমি কাল ফ্রি আছি তারপরের দিন ফ্রি থাকবো না যেহেতু কালকে ছুটি আছে তো কালকে আমি ফ্রি আছি আমার অফিস নেই কালকে হ্যাঁ এখন তো আর ওরকমভাবে শ্যুট করা হয় না যেহেতু চাকরি বাকরিতে জয়েন করেছি যাই হোক কোথায় শ্যুট করবি বল হ্যাঁ ভিক্টোরিয়া খুব ভালো ওখানে ভিউস আসবে তাহলে কী কী সাজা যায় বল তো কীরকম কী সাজবো মানে কি ও কিসের উপরে কি শ্যুট করতে চাইছিস সাদা রঙের একটা শাড়ি পরবো তাই তো মানে এটাকে আমি মানে কোনো মেকআপ আর্টিস্ট থেকে মেকআপ কি কিছু করাবি না নর্মাল বলছিস ভালো লাগবে ঠিক আছে তাহলে কীরকম কীরকম শ্যুট নিবি সেটা আমাকে একটুখানি বলে দে কোনো ওড়না ফোড়না থাকবে কি না মাথায়

তো আর কি একটুখানি ব্লার ব্লার করে কটা শ্যুট নিবি যাতে পেছনটা একটুখানি বেশি ব্লার লাগে একটুখানি সুন্দর আর রৌদ্রের মধ্যে শ্যুট করব বিকেলে করব না তাহলে তাড়াতাড়ি শ্যুট করবো বারোটা ফারোটার দিকে ঠিক আছে এগারোটার দিকে বেরোলে হয়ে যাবে কীরকম কী সাইজ মানে কত কিরকম কী দাম ফাম মানে কত কী দিবি পেমেন্ট সেটা বল দেড় হাজার টাকা ভাই অনেক কম প্রাইস আমি মিনিমাম তিন চার হাজার টাকা থেকে শ্যুট করি তুই তো জানিসই তুই কি এটা প্রথম প্রথম মানে শ্যুট করছিস মডেলস এরকম হবে ঠিক আছেে আমি তোর জন্য তাহলে শ্যুট করে ঠিক আছে কালকে তাহলে যাওয়া যাক আমি দেখছি আর একটা সাদা শাড়ি তোকে আমি রাত্রেবেলা দুটো ফটো হোয়াটসঅ্যাপ করছি শাড়ি তো দেখবি কোনটা তুই বুঝতে পারবি মানে মাল্টিকালার বলছিস তো আচ্ছা চল ঠিক আছে তাহলে কালকে সকালবেলা দেখা হচ্ছে ওকে ওকে ওকে ঠিক আছে আমি তোকে কালকে সকালবেলা ফোন করে নেবো আর ভাই পিকচার কোয়ালিটি যেন সুন্দর আসে ওকে চল ঠিক আছে টা টা ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ টা টা বাই গুড নাইট